কিছু স্থানীয় মিডিয়া বা আউটলেট কিছু স্থানীয় মিডিয়া আউটলেট বা তথ্যের উৎস হলো খবর সাত দিন চব্বিশ ঘন্টা তারপরে আনন্দ বার্তা এগুলি থেকে আমরা আমাদের বর্ধমানের পূর্ব বর্ধমানের বিভিন্ন স্থানীয় খবরাখবর জানতে পারি এবং সেগুলোকে বুঝতে পারি এছাড়াও যেগু এছাড়াও সংবাদপত্র আমাদের স্থানীয় সংবাদপত্র হলো আনন্দবাজার পূর্ব বর্ধমান ইত্যাদি আরও অনেক সংবাদপত্র রয়েছে যেগুলি আমরা পড়ে পেপারের মাধ্যমে বা কাগজের মাধ্যমে পড়ে জানতে পারি খবরাখবর এছাড়াও অন্যান্য আরও অনেক মিডিয়া এবং খবর আচ খবরের পেপার আছে যেগুলো শুনে যেগুলো শুনে আমরা জানতে পারি এবং বুঝতে পারি যে আমাদের পূর্ব বর্ধমানে কি হচ্ছে কোথায় কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমরা টিভিতে মিডিয়াতেও মিডিয়ার মাধ্যমে দেখতে পারি যেমন চব্বিশ ঘন্টা সেখানে আমরা অনেক কিছুই দেখতে পাই দিয়ে বর্ধমানে পূর্ব বর্ধমানে কি হচ্ছে কোথায় কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি